হ্যাঁ বলো কালকে আমি যাব না ভাবছি না আমার ভালো লাগে না আমি ঠিকঠাক পড়া করতে পারছি না আর স্যার শুধু কেমনভাবে বলে আমার একদম ভালো লাগছে না না আমি ঠিকঠাক পড়ার চেষ্টা করি তাও মাঝেমাঝে জানি না কেন ভুলে যাই আর তার স্যার যেভাবে বলে আমার একদম ভালো লাগে না যেতে হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু আমি তো ঠিকঠাক চেষ্টা করি বলো না তো মাঝেমধ্যে যে কেন হয় না বুঝতেও পারছি না আর মাঝেমাঝে সময়ও পাই না পড়ার জন্য সবার সামনে স্যার এমনভাবে বলে আমার খুব খারাপ লাগে আর কি হুম ভাবছি আমি যাব না আর হয়তো অন্য কোনো অন্য কোনো সেন্টার যদি জানো কি তুমি অন্য কোনো সেন্টারের নাম যদি কোনো সেন্টার জানি তাহলে হচ্ছে যেতাম আর কি আর স্যার তো আর স্যার তো একমাস বাকি আছে স্যার তো এখনও সাজেশান মানে কিছুই দিল না কবে কবে কী পড়ব একেই আমার বেশিক্ষণ পড়া মনে থাকতে চায় না তারপর কবে পড়ব হুম আমি তাহলে ভাবছি কালকে যাব না কালকে আগে তোরা যা না গিয়ে দেখে আয় কেমন কী হয় আর যদি আমার কথা জিজ্ঞাসা করে কিছু একটা বলে দিবি আমি ওই জন্য কোনো কারণে আসিনি তারপর নয় এই সাজেশনটা তোরা আগে নে তারপর আমি দিন নয় যাব হুম হুম আমি তারপরে একদিন স্যার স্যার যদি কিছু বলে তখন তুই কিছু একটা বলে দিস যে কোনো শরীর খারাপ এই কারণে আসতে পারেনি আসল কথা হচ্ছে আমার ভালো লাগছে না যেতে আর কি স্যারের কাছে আর টিউশন হুম আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা কালকে দেখ স্যার সাজেশন দেয় না কি দিলে আমাকে তুই জানাবি ফোন করে তারপরে আমি যাব ঠিক আছে